আমি আমার অবসর টাইমে আমার ছেলের সঙ্গে সময় কাটাই কারণ আমার ছেলে এবং আমি আমরা দুজনেই কিন্তু যোগব্যায়াম করি এবং যোগব্যায়াম করি এই কারণেই কারণ ব্যায়ামের মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে ব্যায়াম করলে শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে এবং আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা থেকেও আমরা সমস্যা থেকে সমাধান আমরা পাই এবং কিছু কিছু সময় হয়তো আমরা খাওয়া দাওয়ার পর বিশ্রামও নিই এবং শরীর ফিট রাখার জন্য আমরা কিন্তু বেশিরভাগ সময় যোগব্যায়াম করে থাকি ওটা বেশিরভাগ সময় বলতে সকালের দিকে এবং বিকেলের দিকে আমরা যোগব্যায়াম করি এবং কিছু কিছু সময় আবার বন্ধুদের সঙ্গেও ঘুরতে যাই বা পরিবারের সঙ্গেও সময় দিই কারণ আমাদের সবাই ব্যস্ত থাকার কারণে যখন ফাঁকা পাই তখন কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানোটা বেস্ট বলে মনে করি এবং পরিবারের সঙ্গে কোথাও হয়তো এক ঘণ্টার জন্য সামনাসামনি কোনো পার্কে পার্ক থেকে ঘুরে এলাম সেখানে বাচ্চাটাও একটু খেলতে পায় এবং বড়দের সঙ্গেও কিছু কথা আমরা বলতে পারি যার ফলে আমি আমার অবসর সময় আমি কিন্তু আমার পরিবারের সঙ্গেও কাটানোর চেষ্টা করি এবং যোগব্যায়ামের মাধ্যমেও আমি সময় কাটাই ছেলেটাকে কিছুক্ষণ সময় দেওয়ার চেষ্টা করি